আমায় ক্ষমা করবেন দাদা আমি আপনার সম্বন্ধে বা আপনাকে নিয়ে অভিযোগ জানাতে বাধ্য হচ্ছি কারণ আমি আপনাকে এতবার কল করা সত্ত্বেও আপনি না ফোন ধরছেন না আমার এখানে এসে পৌঁছাচ্ছেন আমি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনি তাও আসার কোনো নাম নিচ্ছেন না তাই আমি ট্রাভেল এজেন্সিকে কল করতে বাধ্য হচ্ছি এবং আপনার নামে অভিযোগ জানাতে বাধ্য হচ্ছি কি আপনি ড্রাইভার সম্বন্ধে অনেক ভালো কিন্তু আপনি এখানে এসে পৌঁছাচ্ছেন না